হ্যালো কেমন আছিস রে জগাই বলছি তোর মনে আছে কালকে যেতে হবে সিধু কানহু ইউনিভার্সিটি আমাদেরকে তো বলছি কি নিজের গাড়িতে যাব না তুই ওই টোটো ভাড়া করে নিয়ে আজ যাব ঠিক আছে আমার মোটর সাইকেলটাতে যাব তেলটা তাহলে দুজনে অর্ধেক অর্ধেক ভর্তি করব না কি না আমি একাই ভর্তি করব তো সিধু কানহু যে ইউনিভার্সিটি যাবি ওইখানে ঘোরাঘুরি করতে সে অনেক বড় ইউনিভার্সিটি কোথাও হারিয়ে যাস না আবার তুই না সে তো বুঝতে পারছি কারণ দেখ তোর তো অনেক দিন একা অপ্রস্তুতিতে থাকিস তো আজ রাত্তিরে খাওয়া দাওয়া করে কিন্তু জলদি করে ঘুমিয়ে পড়িস কিন্তু না সেটা দেখ আমি তো হোস্টেল থেকে যেতে চাই না কারণ তোরই তো মানে ওইসব দিকের নজরটা বেশি তাই মানে আমি তোকে আটকানোর জন্যেই বলছি যে ওইসব দিকে যাস না কারণ ওদিক দিয়ে খুব মানে যাওয়াটা অনেক অন্যায় হবে তোর কারণ দেখ তুই তো সবসময় মদ্যপান অবস্থায় থাকিস আমি তাই তোকে নিয়েই খুব ভয় ভয় লাগে এই যে যেমন কদিন আগে তুই সিঁড়ি থেকে উঠতে উঠতে পরে গেলি তার জন্যে দেখ তোকে কষ্ট করে আজকে ধরে নিয়ে যেতে হচ্ছে ইউনিভার্সিটিতে বল নাহলে তুই নিজের পায়ে হেঁটে যেতে পারতিস তারপর যেটা বলছিস তাহলে কি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরবি না এসে নিয়ে খাবার খাবি তো তুই যে বললি কাকিমা নেই ও না কি মামাবাড়ি গিয়েছে তালে রান্নাটা কি তোর বাবাই করবে না আমি বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দেবো তোর বোনের হাত দিয়ে তাহলে কালকে কটা নাগাদ বেরবি এগারোটার সময় তাহলে বাড়ি কখন ফিরে আসবি হ্যাঁ তোর তো আবার বারোটা ছাড়া তো তোর ঘুম ভাঙে না তো রাত্রিতে আজ বলব বেশি কিন্তু খাস না তোর খেয়ে খেয়ে তোর শরীরটা শুকিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি যাবি একটু ভদ্রভাবে তো থাকতে হবে ওইখানে তোর ওই লাল লাল চোখ দেখে মানুষ না ভয় না খেয়ে যায় আবার হ্যাঁ আর